আমি কৃষকের আত্মহত্যা নিয়ে যে ভাবনা শেয়ার করব সেটা হচ্ছে সব বছর পশ্চিমবঙ্গে ফসল ভালোই হয় কোনো কারণবশত ফসল নষ্ট হয়ে গেল ফসল হল না সেই কৃষক কারোর কাছ থেকে আলুর বীজ ধার নিয়েছে করোর কাছ থেকে সার ধার নিয়েছে সেই সব পয়সা শোধ দিতে না পেরে আত্মহত্যা করে ফেলে এই ঘটা এড়াতে সরকারের উচিৎ কৃষকদের পাশে থাকা এবং কোন কারণবশত বন্যা হয়ে গেছে ফসল সব নষ্ট হয়ে গেল চাষি পয়সা শোধ করতে পারল না সরকারের উচিৎ সেই ক্ষতিপূরণ দেয়ার এবং সারের দাম কমানো এবং বীজের দাম কমানো এইসব সরকারের দেখা উচিৎ কৃষদের পাশে দাঁড়ানো উচিৎ এবং দেখতে হবে ফসলে পোকা মাকড় লাগার জন্য যে কীটনাশক ঔষধ পাওয়া যায় তার দাম অত্যাধিক না হয়ে একটু যদি কম হয় তাহলে সরকারেরও লাভ হবে কৃষকদেরও লাভ হবে সরকারের এই ভাবে কৃষকদের পাশে দাঁড়ানো উচিৎ তাহলেই আমার এই আত্মহত্যার ঘটা এড়িয়ে যেতে পারব